দাদা বলছি আমার প্রায় দশ বিঘে জমি আছে হ্যাঁ তো এখন তো আলু টালু উঠে গেছে এরপর ভাবছি ধান লাগাবো তো মোটামুটি ওই টু ফোর ডি ইউরিয়া এই সমস্ত জিনিসের কতো কী দাম আছে হ্যাঁ আলু উঠে গেছে হ্যাঁ দশ কিলো

মোটামোটি কোয়ালিটি কেমন আছে

না না আমি একদম ক্যাশ টাকাই নেবো অসুবিধা নাই তাতে মোটামুটি দাম কেমন কী পড়বে ওটা কি কম সমে হয়ে যাবে তো না দাম ওই পাঁচ হাজার টাকার মধ্যে হলে ভালো হয় ও তাহলে মোটামুটি কবে কী যাবো তাহলে মোটামুটি কবে যাবো তাহলে ওই সেই বাঁকুড়ার সিলেটিদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখছি হুম